ষোলো ছয় দুহাজার উনিশ বাইশ আট দুহাজার কুড়ি পঁচিশ দশ দুহাজার একুশ একত্রিশ বারো দুহাজার বাইশ তেইশ তিন দুহাজার তেইশ